হ্যালো হ্যাঁ করি কিন্তু আপনি কে বলছেন হুম আমি বৃদ্ধ বাবা মার দেখা সাক্ষাৎ করি কিন্তু এবার আপনি বলুন যে কতটা টাইম দেখা তাদের দেখা সাক্ষাৎ করতে কী ব্যাপার সেগুলো বলুন আগে

হুম তো ম্যাম আপনার বাড়িতে কি আপনার আপনি কি বিবাহিত আপনার হাজবেন্ড আছে না কে কে থাকবে বাড়িতে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া ওইসব ওইসবও করতে হবে ওই টাইমটাতে আচ্ছা আচ্ছা আর আপনার ছেলে স্কুলে যায় আচ্ছা আপনারা কটার সময় বেরিয়ে যান আচ্ছা তার মানে আমাকে আপনাদের ওখানে কাজ করতে হলে সাড়ে দশটার মধ্যে ঢুকে যেতে হবে আপনাদের বাড়িতে তাই তো আপনারা কটায় ফেরেন আপনারা কটায় ফেরেন তাহলে

ও সাড়ে চারটের মধ্যে ফিরে যান তার মানে সাড়ে চারটের মধ্যে এবার আমার ধরুন বেরোতে পাঁচটা হয়েই যাবে সাড়ে দশটা পাঁচটা আচ্ছা আচ্ছা এবার আপনি বলুন যে কতটা কী দিতে পারবেন না পারবেন সেটা একটা ব্যাপার আছে না এবার আপনাদের ধরুন আপনাদের আপনারা ধরুন একটা ভেবে রাখেন যে প্রত্যেকের বাড়িতেই দেখি আমি যতবার কল এসেছে কেউ ফোন করেছে ততবার দেখেছি যে তারা একটা টাকা ভেবে রাখে অনেকের সঙ্গে পটে না তো সেজন্য আপনাকেই জানতে চাইছি যে আপনি মাসে কত করে দেবেন বা কী ব্যাপার এবার ধরুন সেটা তো ঠিক আছে কিন্তু ধরুন আমিও তো আমার বাড়ি ফেলে রেখে ছেলে স্বামী সন্তান সব ফেলে রেখে তো যাব এবার ওই টাইমটা বুঝতে পারছেন আমার বাড়িতেও চাপ থাকে তাহলে আমাকেও সকালবেলা কাজ সেরে দিয়েই যেতে হবে তাহলে আমারও তো টাকাটাও সেভাবে আসতে আসা দরকার না আপনি বলুন যে কত টাকা ভেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিকেলের দিকে যাই আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ